হ্যাঁ আচ্ছা কতবার হয়েছে চার পাঁচ বার আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমি আপনাকে তিনটে ওষুধ দেবো একটা হচ্ছে গিয়ে বমির ট্যাবলেট বমি হয়েছে কি বমি হয়েছে আচ্ছা তাহলে আপনাকে একটা বমির ট্যাবলেট দিয়ে দেবো একটা পায়খানার ট্যাবলেট দিয়ে দেবো ঠিক আছে আর আপনি একটা গ্যাসের ট্যাবলেট আছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে একটা ওই নট নটি পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আর আপনি যদি চান আমাদের এখানে ডাক্তারও বসে আপনি এসে দেখাতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কি তাহলে ওষুধ নিতে আসছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ডাক্তার তাহলে দেখাবেন কি না এসে বলবেন না না কি এখনই নাম লিখিয়ে রাখব আচ্ছা নামটা বলুন আপনার বুলবুল সর আচ্ছা আজকে সন্ধ্যে সাড়ে ছটার দিকে আপনি আসুন ওষুধ নিয়ে যাবেন আর ডাক্তারবাবুকে দেখিয়ে যাবেন ঠিক আছে